যখন বাড়িতে সাঁতার কাটতাম তো তখন কোনো গার্ড ব্যবহার করা হতো না যখন আমি বাড়িতে প্র্যাকটিস করি তো শুধু এমনিতেই জলে নেমে যেতাম সাঁতার কাটতাম অনেকটা টাইম তো যখন ওই কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি তো তখন একটা গার্ড ব্যবহার করেছি ওই তোমার মাথায় ক্যাপ থাকত চোখে সানগ্লাস কানে একটা মানে জল গার্ড দেওয়া হতো স্টিক টাইপের তো গায়ে একটা জল প্রবেশ না করার জন্য একটা কস্টিউম পাওয়া যেত সেটাও পড়তাম আর একটা ভেজলিন জাতীয় অয়েল থাকত যেটা হচ্ছে জল যাতে না গায়ে মানে শোষণ করে তার জন্য সেটা গায়ে মাখতাম তো ওইটা ওই সব ব্যবহার করার পর সাঁতার কাটলে শরীরটাও ভালো থাকে জল প্রবেশ করে না আর কোনো শরীর খারাপের অসুস্থ হওয়ারও কোনো ভয় থাকে না শরীরটা খুব ভালো থাকে আর সাঁতার খুব ভালোও লাগে ওই সব ইউজ করে যখন সাঁতার কাটতাম শরীরটা খুব ভালো থাকত আর সাঁতার কাটতে খুব ভালোও লাগে আর বাড়িতে যখন সাঁতার কাটতাম এই সব ইউজ করতাম না তো এইখানে একটা ইউজ করার পর একটা শরীরের মধ্যে মানে আলাদা একটা এনার্জি লেভেল মানে কাজ করত যে ঠান্ডা লাগছে না একটা জল ধরছে না গায়ে